অবশ্যই আমার জীবনে কিছু বিজ্ঞাননির্ভর পরিবর্তন ঘটেছে যেটা আমার রোজকার জীবনের কাজের জায়গাতে প্রভাব ফেলেছে সেক্ষেত্রে আমার বিজ্ঞাননির্ভর পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হচ্ছে আমার মোবাইল ফোনটি বিজ্ঞান যদি মোবাইল ফোনটি না ইয়ে করত না তৈরি করত তাহলে এই ফোনটা হয়তো আজকে আমার হাতে থাকত না আর এই ফোনের যতটা না মানুষ খারাপ দিকও আছে তেমনি ভালো দিকও আছে এই ফোনের মাধ্যমে আমার জীবন চলাচলটা অনেকটাই সাধারণ হয়ে গেছে অনেকটাই সহজ সরল করে দিয়েছে আজ আমি যে কাজটাই পারি না সেটাই ফোন থেকে চেষ্টা করলে নিশ্চয় পারি সে কাজটা শেখা শেখার